আমি রেস ট্র্যাকে খুব একটা দৌড়ে অংশগ্রহণ করিনি তবে আমি ফুটবল খেলি ফুটবল খেলায় দৌড়ের প্রচণ্ড দরকার এগারোজনন প্লেয়ার থাকে এগারো জনকেই যথেষ্ট পরিমাণে দৌড়াতে হয় হ্যাঁ তা সেখানে একটা উত্তেজনা থাকে প্রতি জনাকে সামাল দিতে হয় হ্যাঁ টাফ মুহূর্ত আসে হ্যাঁ যথেষ্ট দৌড়াতে হয় তাছাড়া স্কুলে ছোটোবেলায় আমরা যখন স্কুলে পড়তাম সেখানে অনেক স্কুলে দৌড় প্রতিযোগিতা এইসব খেলা হতো সেখানে অংশগ্রহণ করতাম অংশগ্রহণ করলে সেখানে ওই বন্ধুবান্ধবদের মধ্যে থাকতাম সেখানে তো এতো বন্ধুবান্ধবদের মধ্যে অত টেনশান ভাব আসতো না তবুও একটা ট্রাকে দাঁড়ানোর পরে একটা টেনশান ভাব আসতো যে কী হবে এখানে আমি তো কোনো দিন দৌড়াইনি তা বন্ধুবান্ধবদের সাথে থাকায় নিজের মধ্যে থেকে একটা সাহস আসতো যে সবাই আছে একসাথে দৌড়াবো তা এইখানে একটা ফার্স্ট হতে পারলে বা এক হতে পারলে স্কুলের শিক্ষক বলো আরও সব বন্ধুবান্ধবরা সবাই বাহবা দেবে ওই নিয়ে একটা চাপা উত্তেজনা থাকতো তাছাড়া দৌড়ানোর আগে বেশি জলও খেতাম না যাতে বেশি জল খেলে দৌড়াতে পারবো না বা এ করতে পারবো না ওই জন্যে বেশি জল খেতাম না বা বেশি ভারী ভুরি খাবার খেতাম না এই নিয়ে দৌড়টা আমার কাছে স্কুল লাইফে খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এখন তো আর দৌড়াই না এখন আমি ফুটবল খেলা ফুটবল খেলা ফুটবল খেলাতেও দৌড়ের প্রচুর দরকার লাগে